মাছ ধরতে গিয়েছিলাম সমস্যা বলতে কী বলুন তো হয়তো দেখা যাচ্ছে আমরা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম প্রচুর ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড়টা কী করব এবারে গায়ে লাগছে নিজেরাও ঝড়েতে গা হাত পা কাপড় থাকছে না উড়ে যাচ্ছে এবারে কী করলাম সেই জায়গাটায় এবারে আলের কো মানে বাঁধের কোলে বা ভেড়ির কোলে বসে পড়লাম ঝড়টা হচ্ছে কি গায়ে লাগছিল কী করব প্রচণ্ড ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় হচ্ছে নৌকাগুলো খুব দ্রুত মানে নড়ছে ডুবে যাওয়ার কল হাওয়াতে ডুবিয়ে ডুবিয়ে যাচ্ছে ভয়ও লাগছে এই মানে দেখলাম ঝড়টা এত সুন্দরভাবে ঝড়টা হচ্ছে সব মানুষকে চমকে দিয়েছে সব মানুষকে চমকে দিয়ে সম্মুখীনই ঝড়ের সম্মুখীন সম্মুখীনে পড়েছি এরকম আমি কোনো দিনও দেখিনি ঘূর্ণি ঝড়ের মতো হয়ে যাচ্ছে বেগ ঝড়ের কী বেগ ঝড় হয়ে যাচ্ছে ঝড় হয়ে যাচ্ছে ঘূণ্যি ঝড়ের থেকেও বেশি গাছপালাগুলো একদম শুয়ে ফেলছে বড় বড় গাছ সেই গাছগুলো শুয়েই ফেলছে শুয়েই ফেলছে দেখা যাচ্ছে গাছগুলো মনে হচ্ছে যেন মাটিতে নটিয়ে পড়ছে আবার ঝড়টা একটু যখন কমছে আবার উঠে দাঁড়াচ্ছে আবার যখন জোরে জোরে ঝড় আসছে তখন আবার গাছগুলো শুয়েই পড়ছে শুয়েই পড়ছে দেখতে দেখতে যেন মানে ভাবছিলাম যে কখন আমরা ঘরে যাব এমন অবস্থা ঝড় কিছুতেই কমছে না কমছে না ঝড়টা হয়েই চলেছে হয়েই চলেছে বাড়ি আসতে পারছি না এত ঝড় এত ঝড় খুব কষ্ট করে মেহনত করে বাড়িতে এলাম যেই বাড়িতে আসছি পিছনে বিদ্যুৎ চমকাচ্ছে আবার খানিকটা দূরে এসে দেখি গা পাশেই গাছ পড়ছে ওই ঝড় মাথায় করে নিয়ে ঘরে এসেছি ঘূর্ণি ঝড় হচ্ছে ডবল এত সুন্দর ঝড় হচ্ছে সেই ঝড়গুলো মানে ভিজে ভিজে গাছপালা পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে তাও টোপকে বাড়ি এলাম বাড়ি এসে দেখলাম ঘরের চাল উড়ে গিয়েছে ঘরেতে কিছু নেই কোথায় দাঁড়াব কী ভয় লাগছে আমাকে তার পরে দেখলাম রান্নাঘরটা ভেঙে হুড়মুড় করে পড়ে গেল এই অবস্থায় দেখতে দেখতে খানিক পরে দেখলাম আস্তে আস্তে ঝড়টা একটু কমতে থাকল